আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম অনেকরকম পাখি দেখেছিলাম আশা করি খাঁচাতে বাঁধা ছিল ওই জন্য করে ভালো লেগেছে খাঁচাতে ছিলো বলে ওই জন্য করে খুব কষ্ট হয়েছে আমাদের এখানে কাক বক দে উঠোনে ওড়ে উঠোনে থাকে আমরা দেখি দেখে ধরার চেষ্টা করি ধরতে পারি না পায়ে এক জায়গায় আছে আমাদের এখানটায় পাখিরালয় পাখিরালয় পাখি ভর্তি আমরা দেখতে গিয়েছিলাম অনেকরকম পাখি আছে খুব সুন্দর সুন্দর পাখি দেখছিলাম কটা ফটোও তুলেছি পাখি পাখির সাথে পাখি দেখি না অনেক সুন্দর সুন্দর পাখি আমাদের এখানে আমাদের বাড়িতে একটা টিয়া পাখি আছে টিয়া পাখিটা খুবই ভালো পাখি খুবই সুন্দর তিনটে তিনটে টিয়া পাখি আছে আমাদের বাড়ি খুবই ভালো দেখতে কী সুন্দর পাখি আমাদের খুবই ভালো লাগে ওই পাখি দেখতে কত সুন্দর কথাও বলে দোষ একটা পাখি কথা বলতে পারছে না হালকা হালকা বলতে পারছে ও আশা করি ও ভালো মতন বলতে পারবে তাড়াতাড়ি শিখে যাবে কথাটা ওই জন্য করে পাখিগুলো ভালোভাবে খাওয়া দাওয়া ভালো মতন পাখির খাওয়া দিই টিয়া পাখিটা পাখিরালয় গিয়েছিলাম কত সুন্দর সুন্দর পাখি ভেবেছিলাম আশা করি অনেক অনেক পাখি দেখবো ওই করে অনেক পাখি দেখেছি পাখিরালয় গিয়ে দেখেছি চিড়িইয়াখানায় গিয়েছি দেখেছি পাখি দেখেছি আমাদের একটা গ্রাম আছে গ্রামে দেখেছি এত সুন্দর পাখি দেখা যাচ্ছে ঘুরছে দেখি অনেক রকম পাখি দেখি আকাশে উড়ে উড়তে উড়তে যায় এসে আমাদের চালে বসে বসে আমরা ভাত দিই এ দিই খায় পাখিগুলো খায় খেয়ে উড়ে উড়ে চলে যায় দুটো শালিক পাখি আসে আমাদের বাড়িতে কত সুন্দর শালিক পাখিগুলো আমার খুবই ভালো লাগে পাখিগুলো কত সুন্দর সুন্দর পাখি আকাশে ওড়ে দেখা যায় কি হিট ঠিট পাখি কত সুন্দর